হ্যাঁ বলুন মাধ্যমিকের পরে আপনি সায়েন্স নিয়ে পড়তে পারেন সায়েন্স আর্টস আছে সায়েন্সটা নিলেই ভালো হবে সব থেকে হ্যাঁ সায়েন্সের মধ্যে তো রয়েছেই সব সাবজেক্ট অঙ্ক রয়েছে জীবন বিজ্ঞান রয়েছে ভৌত বিজ্ঞান রয়েছে এই সব আপনি এখন কীসে পড়ছেন আপনার নাম কী আপনার নাম কী কোথা থেকে বলছেন বয়স কত আপনার কীসে পড়ছেন এখন কীসে পড়ছেন আচ্ছা এখন টেনে পড়ছেন তো এখন টেনটাকে হ্যাঁ টেনটাকে আগে সায়েন্সে ভর্তি হন না এগুলো নিয়ে এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিকটা পাশ করার পরে আপনার বাইরের কাজও রয়েছে না হলে রাস্তা আছে আর কলেজেও আপনি পড়তে পারেন যেটা আপনার চয়েস আপনার ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা আচ্ছা বাড়িতে পরিবারের লোকেদের কাছে জিজ্ঞাসা করবেন বাবা কী বলে কোনটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন সেদিকেই লক্ষ্য রাখতে হবে আপনার সব থেকে বড় কথা ইচ্ছেটা কী আপনার ইচ্ছে কী আপনি কী নিয়ে বড় হতে চান সেটাই দেখতে তাই না ইঞ্জিনিয়ারিংটা উচ্চ মাধ্যমিকের পরে আছে আপনি নাম্বারটা কী রকম করেন সেটার উপরে আমাদের দেখতে হবে নাম্বারটার উপরে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার তবে না নাম্বারটা কোয়ালিফিকেশান দেখতে হবে নাম্বারটার ওপরে আমরা ডিসাইড করতে পারব যে কোন দিকে কীভাবে এগোলে ভালো হবে না হবে অসুবিধা নেই পড়াশুনাটা একটু ভালো করে করলে একটু রাত জেগে খাটলে লেখাটা আপনি লিখে যান এসবগুলো ঠিকমতোভাবে করলে অসুবিধা কিছু নেই হ্যাঁ বলুন আচ্ছা নিশ্চয়ই পারবেন মনে যখন জোর আছে কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে যাওয়ার আপনি নিশ্চয়ই পারবেন এগিয়ে যেতে ওই পড়াশুনাটা আপনি রাখুন পড়াশুনাটা রেখে আপনি টিউশনেতে যেসব স্যারেদের সঙ্গে কথা বলেন সেই সব স্যারেদের সঙ্গেও একটু আলোচনা করুন কোচিং টোচিং আছে তো আপনার চাকরির ক্ষেত্রটা তো বলা তো অসম্ভব আজকাল তো বেকার ছেলেরা সব বসে আছে চাকরি নেই সব তো ব্যবসা শুরু করছে করলেও সব বাইরে বাইরে চলে যাচ্ছে সব চাকরির ক্ষেত্রটা তো খুবই এখনকার টাফ হয়ে যাচ্ছে কিন্তু আছে কিছু কিছু ক্ষেত্রে আছে ভালো পার্সেন্টেজ করতে পারলে পড়াশোনা যদি এগিয়ে রাখা যায় তাহলে চাকরির ক্ষেত্র আছে এখনও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আচ্ছা